দেশের হাঁসপাতাল ও চিকিৎসা সেবাটা আমার মতামত হচ্ছে খুব ভালো কারণ এখন দেশের হাসপাতাল আর চিকিৎসার জায়গাগুলো সত্যিই খুব ভালো হাসপাতালে রোগী পত্র গেলে কিন্তু খুব ভালো চিকিৎসা করে প্রথমেই তারা প্রেসার যন্ত্র দিয়ে প্রেসারটা দেখভাল করে নেয় আগেই প্রথমে দেখে নেয় কারণ প্রেসারটা যাদের উঠানামা করে তাদেরকে ওষুধ খাওয়ার পরামর্শ দেয় এমনকী বিনামূল্যে হাসপাতাল থেকে ওষুধও দেয় আর এখন চিকিৎসাটাও অনেক উন্নত আমাদের বিশেষ করে এই পূর্ব মেদিনীপুর জেলা হাঁসপাতালে কিন্তু চিকিৎসা খুব ভালো এ হাঁসপাতালের পরিষেবাও খুব ভালো রোগীদের জন্য এখন কিন্তু অনেকটাই কম খরচে এর চেয়ে ভালো মনে হচ্ছে না আর কোথাও চিকিৎসা করা যাবে এত কম খরচে কারণ এখানে খরচ লাগে না বললেই চলে হয়তো যদি কিছু হাসপাতালে না থাকে তখন চিকিৎসা করতে যে অসুবিধায় পড়ে সেইটাই শুধুমাত্র বাইরে থেকে কিনে এনে দিতে হয় এত কম খরচে কোথাও চিকিৎসা করা যায় না কোভিড মহামারীতে কিন্তু অনেক জনেরই হয়তো কোভিড মহামারি হয়েছিলো কোভিড নাইন্টিন কো হয়েছিলো সেই মহামারীতেও কিন্তু আমার অভিজ্ঞতা বেশ ভালোই লাগছিলো কারণ অভিজ্ঞতাটা আমার এই হলো যে হাঁসপাতালে সত্যিই চিকিৎসা খুব ভালো হয় ওই মহামারী রোগেও কিন্তু অনেকেই ভর্তি হয়েছিলো তখন কিন্তু হাসপাতালের ওই ডাক্তারবাবুরা আর নার্স ম্যাডামরা কিন্তু খুব ভালোভাবে যত্ন নিয়েছিলো এটা পেতে আমার খুব ভালো লেগেছিলো একসময় আমার আত্মীয়র এক কোভিড মহামারী হয়েছিলো সে আত্মীয় কিন্তু একদম মিত্যুশয্যার দিকে চলে যাচ্ছিলো তখন কিন্তু ডাক্তারবাবুরাই তাকে চিকিৎসা করে ঔষদপত্র দিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে কিন্তু ঘুরিয়ে এনেছিলো এবং হাসপাতালে ভালো ভালো খাবারও দেয় সকালবেলা টিফিন দেয় দুপুরবেলা ভাত দেয় বিকালবেলায় চা আর কিছু একটা দেয় আবার রাত্রিবেলা ভাত দেয় হাসপাতালে কিন্তু খাওয়া দাওয়াও খুব ভালো ওই মহামারীতে কিন্তু বাড়ির লোক যেতে পারত না ওই হাসপাতালের খাবারের উপরই সম্পূর্ণ নির্ভর করে থাকতে হতো হাসপাতালে খাবার খেয়ে কিন্তু আমার ওই আত্মীয়টি খুব ভালোই ছিলো আর শরীর খারাপ থেকে ভালো ছিলো কারণ হাসপাতালে তখন ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার সব সময় দিত এমনিতেও দেয় কিন্তু অ তখন আরও বেশি করে দিত ওইস এলাকায় কিন্তু সেবা স্বাস্থ্যসেবা পেতেও খুব উন্নত হয়েছিলো কারণ স্বাস্থ্যসেবা যদি না ভালোভাবে পেত তারা তারা কিন্তু আমাদের এই পূর্ব মেদিনীপুর এলাকাটা ওই মহামারীতে অনেকেই মারা যেত সেই মারা যাওয়ার হাত থেকে শুধুমাত্র বাঁচিয়েছে আমাদের এ হাসে এ দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা দেশের বিভিন্ন জাগার হাসপাতাল বিভিন্ন প্রান্তে মানুষজন ছিটিয়ে ছিটিয়ে থাকত কিন্তু অনেকেরই মহামারী হয়েছিলো তারা কিন্তু যে যেখানে ছিলো সে সেখানেই সেই হাসপাতালেই ভত্তি হয়েছিলো সেই হাসপাতালই কিন্তু তাকে সে চিকিৎসা করেছিলো কারণ চিকিৎসা করাটা খুব জরুরি ছিলো বিনা চিকিৎসাতে কিন্তু মারা খুব কম গেছে যারা চেপে রেখেছে বাড়িতে ছিলো তারাই কিন্তু হয়তো মারা গেচে বা অনেকেই মারা গেছে চিকিৎসা করতে করতে হয়তো রোগী হার্ট ফেল করে মারা গেছে অনেকেই ভয়ে মারা গেছে কিন্তু চিকিৎসা যদি না থাকত দেশে হাসপাতালে বা আমাদের এই পূর্ব মেদিনীপুর হাসপাতালে তাহলে কিন্তু আরও অনেকেই মারা যেত এটা কিন্তু খুব খারাপই হতো তাই চিকিৎসাটা তো আমাদের এখানে খুবই ভালো দেশের হাসপাতালেও খুবই ভালো এই মহামারীর সময় যদি না ডাক্তারবাবুরা থাকতেন যদি না সরকার ওষুধপত্র দিত তাহলে কিন্তু একদম নিঃস্ব হয়ে যেত গোটা পিথিবীর মানুষজন এই মহামারী থেকে কিন্তু ওরাই বাঁচিয়েছে একমাত্র